কালকে আমার যেতে প্রায় নটা বেজে যাবে না না আমার যেতে একটু টাইম লাগবে কারণ আমি তো আপনার বাড়িতে শুধু কাজ করি না আমার আরও অন্যান্য বাড়ি থাকে তাই আমার একটু সময় লাগবে কাজ তো আমার মনে হয় আমি ঠিকই করছি কোথায় কাজ করি না বাসন তো আমি ঠিকই পরিষ্কার করছি আপনি আর জামা কাপড়ের কথা বলছেন জামা কাপড় যেরকম সাবান দেবেন তাতে যেভাবে নোংরা থাকার কথা সেরকমই থাকছে আর এতে তো আর কি করার আছে আর যে হারে আপনি বেতন দিচ্ছেন এই অনুযায়ী ছাড়া আমি আর কি কাজ করবো আর সময় আমার মনে হয় ঠিকই আছে না এই ধরণের এই ধরণের কথা বলাটা ঠিক না আপনি কি মো দেখেছেন আমাকে নিয়ে আসতে আপনি যেই পরিমাণটা দেন আমি সেই পরিমাণেই কাজ করি এটা আবার কি ধরণের কথা হচ্ছে হুম আর সেই অনুযায়ী আপনি জামা কাপড় কতোগুলো দিন দেখেন এক দিনে যদি আপনি আমার পুরো জামা কাপড় দিয়ে দেন তাহলে কি সবই হয় টাকা দিচ্ছেন বলে কি আমি এতো এতোই কাজ করবো এক দিনে যদি আপনি দশজন লোকের জামা কাপড় কাচতে দিয়ে দেন সেটা কি সম্ভব এটা আপনাকেও দেখা উচিৎ একটু হ্যাঁ পাঁচজনের যেই পরিমাণ কাপড়টা দেন যেই পরিমাণ জামা কাপড়টা আপনি সে তো দশজন লোকের সমান হয়ে যাচ্ছে তো সেটা দেখুন আর পাঁচজন লোকের পাঁচটা কাপড় হওয়ার কথা কিন্তু আপনার কতোগুলো হয় সেটা দেখেছেন না সেটা আচ্ছা তাহলে আপনি এক দিন দেখবেন এক দিন নিজে দেখে বলুন কতোটা কি দিচ্ছেন আর এতোগুলো ঘর আপনাদের উপর নিচ এতোগুলো ঘর পরিষ্কার করা কি মুখের কথা যেমন সম্ভব এক দিনে যদি আপনি বলেন উপর নিচ সব মুছুন তাহলে কি আর হয় এক দিন হয়তো উপরটা মুছলাম এক দিন নিচটা মুছলাম সেই অনুযায়ী কাজ করতে হবে হ্যাঁ আমাকে কাজ করতে হলে আমি সেভাবেই কাজ করবো কারণ আমার সম্ভব না এক দিনে তো এতো কাজ করা যায় না আপনি এক দিনে এতো এতো বাসন দিচ্ছেন এতো জামা কাপড় এতো মোছা দুদিন ছাড়া আপনার বাড়িতে বিভিন্ন অতিথিরা আসছে তাদের জন্য আবার বাড়তি কাজ এতো কি করা যায় ঠিক আছে আপনিও একটু দেখুন আমার দিকটা বুঝুন তাহলে আপনি একটু বেতনও বাড়ান নইলে আমার সম্ভব হচ্ছে না এভাবে কাজ করা আর আমার টাইম কিন্তু ওইটাই থাকবে

ঠিক আছে আমি কালকে যাই নটার দিকে তারপর আমি আপনার সাথে গিয়ে কথা বলবো ঠিক আছে